সংবাদপত্রের স্বাধীনতা বলতে আমি ভাবি যে একজন সাংবাদিকের সমস্ত রকম স্বাধীনতা বা স্বাধীনতা পাওয়ার অধিকার আছে কারণ সে সমস্ত কিছু নিয়ে সমাজের তুলে ধরতে যাতে তার সুবিধে হয় সেদিকে সাহায্য করা উচিত বলে আমি মনে করি আর আজকাল দেখানো যে সমস্ত খবর আমরা বিশ্বাস করি কোনও কোনও খবর আমরা দেখানো জিনিসের উপর বিশ্বাস করি কারণ সেগুলো লাইভ সম্প্রচার হয় যেগুলো সেইগুলোর উপরে বিশ্বাস না করে পারি না সেগুলোর উপরে আমাদের আস্থা রাখতেই হয় কারণ কোনও স্মরণীয় ঘটনা বা কোনও তৎক্ষণাৎ ঘটে যাওয়া জিনিস যেগুলো সাংবাদিকদের চোখে পড়ে বা তাদেরকে আমরা এই সীমাবদ্ধতার মধ্যে এসে রেকর্ডিং করে সেগুলো লাইভ সম্প্রসারণের মাধ্যমে আমাদেরকে বিশ্বাস করতেই হয় তাই আমরা বিশ্বাস করি